হ্যাঁ হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা দাদা আমাদের এখানে দুরকম কোর্স আছে তিন বছরের ডিগ্রি কোর্স আছে আর আর একটা আছে এক বছরের ডিপ্লোমা তো এই ডিগ্রি কোর্সে আপনার খরচ পড়বে তিন লাখ আর এক বছরের ডিপ্লোমা কোর্সে খরচ পড়বে দেড় লাখ হ্যাঁ হ্যাঁ আপনি অ্যা এই ডেড় লাখটাকে যেটা বললাম এটাকে আপনি আপনাকে এক বছরেই দিতে হবে কিন্তু আপনি যদি আপনার মেয়েকে তিন বছরের কোর্সটা করিয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেক বছর ইন্সটলমেন্টে এক লাখ করে টাকা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্লেসমেন্টের দিক থেকে আমরা আমাদের স্টুডেন্টদের নাইনটি পার্সেন্ট প্লেসমেন্টের ব্যবস্থা করে দিয়ে থাকি যেরম ধরুন এক বছরের ডিপ্লোমা কোর্সে ছ মাসের মাথাতেই ওদেরকে আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে দেব তাছাড়া তিন বছরের ডিগ্রি কোর্সে আমরা দু বছরের মাথায় প্লেসমেন্ট দিয়ে থাকি

হ্যাঁ আমাদের হচ্ছে বারাসাত আপনি কোথা থেকে বলছেন আচ্ছা যদি আপনার মেয়ের কোন সমস্যা হয় তাহলে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনার মেয়ে চাইলে আমাদের এখানে পিজিতে থাকতে পারে এখানে সুরক্ষা খুবই ভালো হ্যাঁ বারাসাত বি গার্ডেনে আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিতে পারেন বাসটা সোজাসুজি এখানেই আসে হুম হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাদা ধন্যবাদ